হ্যাঁ হ্যালো আমি নিগমানন্দ স্কুলের প্রিন্সিপাল বলছি সুব্রতর মায়ের সঙ্গে কথা বলছি আচ্ছা বলছি এবারে প্রথম ইউনিট টেস্টে সুব্রতর প্রত্যেকটা বিষয়ে নম্বরগুলো তো দেখেছেন খুব কম খুব কম নম্বর পেয়েছে তো এই ব্যাপারে আমি একটু জানতে চাইছি যে কেন এতো কম নম্বর ওর হলো ও তো খুব ভালো ছেলে তো এই ব্যাপারে আমার মানে যদি পরামর্শ নেন তো আমি বলবো যে ওর ওর কি কি কেন ওর পড়তে ভালো লাগছে না বা কেন ফাঁকি দিচ্ছে সেটা আগে ভালো করে লক্ষ্য করা দর না ওকে একটু ভালো করে লক্ষ্য দিতে হবে একটু মানে পড়াতে হবে নিশ্চই আমি বলবো মারা বকা এইগুলো না ওকে একটু ভালো ভালো ভালো বলে যে তোমার হবে তুমি খুব ভালো এটা বলে বলে চেষ্টা করুন ও ঠিক আবার আগের মতোই হয়ে যাবে আমি এই জন্য আমি এইজন্য আমার স্কুলে আসার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছিলাম তো আপনি আসেননি তো ওই জন্যই যাই হোক ফোনে কথা হলো একটু লক্ষ্য রাখুন এক আমাদের স্কুলের প্রত্যেকটি দিদিমনি প্রত্যেকটা ছেলের উপরেই খুব খুব খুব যত্ন নেয় ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ